হ্যালো হ্যাঁ বল কোথায় যাবি বল কাছাকাছি চল কাছাকাছির মধ্যে চল হ্যাঁ হ্যাঁ চল তাহলে দু তিন জনের দিন তিনের জন্য চল ঘুরেই আসি ঠিক আছে দাঁড়া আমি ওই যো হ্যাঁ হ্যাঁ অনিমাকে বলি চল রিয়া রিয়া ও লতা ওরাও সবাই যাবে খানে বললো মনে হয় চল তাহলে ঘুরেই আসি হ্যাঁ হ্যাঁ অনেক হাট ফাট আছে ওখানে শুনেছি তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ওখানে চেনা হোটেল আছে আমি কি বুক করে দেবো তুই বল বললে যদি বলিস তাহলে আমি করে দিতে পারি না হোটেলটা পাওয়াটাই তো ঝামেলা থাকে না হোটেলটা আগে বুক করে নি আর ট্রেনটা কেউ বুক করে দিক এক হয়ে যাবে তাহলে ট্রেনের টিকিটটা কেউ কেটে নে হ্যাঁ বাচ্চাদের এখন ছুটি আছে ভালোই হবে হ্যাঁ হ্যাঁ ওখানে সোনাঝুরি হাটও আছে শুনেছি হাটে যাব তাহলে হ্যাঁ চল সবাই হাটে যাব কেনাকাটিও করতে পারব ওখানে গিয়ে ভালোই লাগবে বাচ্চারা অনেক দিন বেরোয় না তাহলে দিনটা ঠিক করা হোক সবাইকে জেনে দিনটা ঠিক করে দেখ দু দিনের মধ্যে পাওয়া যাবে না কি সেটাই তো হচ্ছে কথা পেয়ে গেলে তো ভালোই ঠিক আছে চল তাহলে এক দিন তাহলে সবাইকে ডেকে সামনা সামনি কথা বলে তারপরে সব কিছু করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চল আজকে আজকে তাহলে যাই আমি ঠিক আছে হ্যাঁ টাটা